হ্যাঁ পরিব্রাজক থেকে বলছি আপনি কে বলছেন আচ্ছা বলুন হ্যাঁ আম আচ্ছা আমরা আপাতত শিমলায় আর দার্জিলিংয়ে দুটো জায়গায় নিয়ে যাচ্ছি শিমলায় নিয়ে যাচ্ছি ছদিনের জন্য আর দার্জিলিংয়ে নিয়ে যাচ্ছি পাঁচদিনের জন্য আমার দার্জিলিংয়ের খরচা আছে কুড়ি হাজার টাকা করে পার প্রত্যেকের জন্য আর শিমলায় আছে আমাদের পঁচিশ হাজার টাকা করে হ্যাঁ প্রত্যেকটা দিন হ্যাঁ প্রত্যেকটা দিন আপনারা পাবেন আমাদের কাছ থেকে সকালের জলখাবার দুপুরের খাবার রাতের খাবার এগুলো প্রতিদিন এই মানে আপনি যে পেমেন্ট করবেন তার সঙ্গে এগুলো থাকবে না আপনারা প্রতিদিন যে কাছাকাছি জায়গাগুলো আছে সেগুলো ঘোরানোর জন্য আপনাদের গাড়ি দেওয়া হবে আমাদের পরিব্রাজক থেকেই আর কিছু

আমরা চেষ্টা করছি যেহেতু আপনারা আমাদের প্রচুর পুরনো কাস্টমার অ্যাকচুলি আমাদের আট বছরের পর থেকে ছাড় নেই তবুও আমি চেষ্টা করছি আপনার মেয়ে যেহেতু বারো বছরের এবং আপনারা আমাদের অনেক পুরনো সেই জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু ছাড় দিতে আর কিছু যাওয়ার আচ্ছা যাওয়ার দিন আছে দুটো দিন আছে আমরা দুটো পার্টে নিয়ে যাচ্ছি একটা পঁচিশে ডিসেম্বর আর একটা ফার্স্ট জানুয়ারি আপনি যেটায় যেতে চান সেটায় আপনি আমাদেরকে ফোন করে জানাবেন আগে বুকিং করার জন্য ঠিক আছে মোটামুটি এক মাস আগে করলেই ভালো হয় কারণ টিকিটের ব্যবস্থা করতে হবে তো সেই জন্য এক মাস আগে আপনারা যদি আমাদের জানান তো খুব ভালো হয় না বুক করার সময়ে আমাদের অর্ধেক টাকা দিতে হবে বাদবাকি অর্ধেক টাকা আপনারা ওখানে পৌঁছে আমাদের দেবেন ঠিক আছে ধন্যবাদ